ওদের জন্যে পর্যাপ্ত জায়গার ব্যবস্থা রাখতে হবে এমন জায়গায় রাখতে হবে যাতে সেখানে বায়ু চলাচল ঠিকঠাক হয় একটা প্রাণী যাতে আর একটা প্রাণীর উপরে না গিয়ে পড়ে তার যেন চাপ তার উপরে বেশি না পড়ে এই বিষয়গুলোর দিকে নজর দিতে হয় একটা প্রাণী অন্য প্রাণীর সাথে যদি চাপ এ হয়ে যায় তাহলে তো তার মারা যাওয়ার সম্ভাবনা থাকে